হ্যাঁ আমার কাগজ কলমে লিখতে খুবই পছন্দ করি কারণ এতে লিখতে খুব মজা লাগে বিভিন্ন কালি দিয়ে আমি লিখতে পারি তাছাড়াও আমি একই সাথে লিখতে লিখতে চারপাশে কিছু ছবিও এঁকে নিই লেখার সাথে সাথে সেটা করতে আমার খুবই ভালো লাগে আমি ল্যাপটপ বা মোবাইলে টাইপ করে লিখতে জানি না বা শিখতেও চাই না কারণ আমার ওটা খুব একটা পছন্দ হয় না আর আজকালকার দিনে ছেলেমেয়েরা বা সবাই বেশিরভাগই যাই লিখুক না কেন তারা ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করে লিখছে এতে আগে কাগজে কলমে লেখা হতো এবং সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি ছিল এখন যেহেতু মানুষ ল্যাপটপ বা ক মোবাইলে লেখে তাই এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাও অনেক কম এই পরিবর্তন লেখার মধ্যে হয়েছে